পশ্চিমবঙ্গের অর্থনীতি যে আমরা যে অনেক উপকারই পেয়েছি যেমন উত্তরে গঙ্গাসাগর আছে তোমার পূর্বে আছে সুন্দরবন পশ্চিমে আছে তোমার চা বাগান আর আছে যেমন গঙ্গা থেকে উত্তরে গঙ্গা থেকে আমরা মাছ বিক্রয় করে অনেক অর্থনীতি থেকে আমরা খুবই উপকার পেয়েছি এবং সুন্দরবন থেকে মধু সংগ্রহ করে আমরা অনেক টাকা ইনকাম করেছি যেমন পশ্চিমে আছে তোমার চা বাগান চা থেকে আমরা অনেক কিছু উৎপাদনও করেছি অর্থনীতি করেছি যেমন এছাড়া পাঁচটি রাজ্য আছে সিকিম বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা আসাম এইগুলো থেকে আমরা বিভিন্ন রকম যেমন বিহার থেকে আমরা আলু বলো আরও ধান থেকে অনেক কিছু আমরা পেয়েছি যেমন তোমার আমাদের যে পশ্চিমবঙ্গে একটা সবথেকে নদীয়া জেলা কৃষ্ণনগর ধুলিয়ান বর্ধমান এইগুলো থেকে আমরা অনেক কিছু জিনিস খুব ভালো পেয়েছি যেমন বর্ধমানে যে শক্তিগড় একটা জায়গা ওখান থেকে আমরা ল্যাংচা খুব ভালো আমরা পেয়েছি আর তোমার নদীয়া জেলার কৃষ্ণনগরে কৃষ্ণনগরে সবথেকে বিখ্যাত মানে সবচেয়ে মাটির পুতুল নাম করা পুতুল আমরা সংগ্রহ করি এছাড়া পুরুলিয়া জেলা যেমন আদা শহরে আলু চাষ হয় অনেক কিছু চাষ থেকে আমরা অনেক অনেক ইনকাম পেয়েছি পশ্চিমবঙ্গে যেসব জেলাগুলো আমরা পেয়েছি যেমন ভুটান ভুটানে নেপাল ভুটান এইগুলো হচ্ছে চা খুব ভালো চা পাওয়া যায় আসামে আসামেও ভালো চা পাওয়া যায় যেমন দার্জিলিং যেমন এইগুলো থেকে আমরা খুব চা সংগ্রহ করি আর এর থেকে আমরা অনেক ছোট বড় অনেক ইনকাম করে থাকি সবাই যেমন পোশ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম হুগলি মেদিনীপুর এইগুলো থেকে আমরা আলু বলো অনেক কিছু মানে পেয়ে থাকি